রান্না আমার একটি ভীষণ পছন্দের জিনিস অবসর সময়ে আমি রান্না করতে খুবই ভালোবাসি রান্নাঘর আমি সবসময় গোছানো পরিপাটি পছন্দ করি নোংরা করে রাখা অপরিষ্কার রাখা আমার একদম পছন্দ না তাই রান্নাঘরে প্রতিটা সবজি রাখার জায়গা থেকে শুরু করে মশলা রাখার জায়গা সমস্ত কিছু আলাদা আলাদা আছে প্রতিটা তাকে প্রতিটা ডিব্বাতে করে আমি আলাদা আলাদাভাবে মশলা রাখি গুঁড়ো মশলা রাখার জন্য আলাদা ব্যবস্থা করা আছে গোটা মশলা রাখার জন্য আলাদা ব্যবস্থা করা আছে প্রতিটা পাত্র আলাদা আলাদা রকমের হয় আমি প্রতি মাসে একই সাথে বাজার করে নিয়ে চলে আসি তাই প্রতি মাসে যখন একসাথে ভুসিমাল তুলি সেগুলো আমি বড় বড় পাত্রে আলাদা করে ঢেলে রাখি সেই বড় পাত্র থেকে কিছু ছোট ছোট সুন্দর কারুকার্য করা পাত্রে নিয়ে আমি তাতে আলাদা আলাদা গুঁড়ো মশলা যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনা নুন প্রভৃতি আলাদা আলাদা পাত্রে রাখি এবং সেই পাত্রগুলোতে ছোট্ট করে কাগজে সুন্দর করে নকশা করে সেই মশলাগুলোর নাম লিখে রেখেছি যাতে সহজেই সেইগুলো চেনা যায় এছাড়াও আছে গোটা মশলা গোটা মশলার জন্য আমি আলাদা আলাদা ডিব্বার ব্যবস্থা করেছি সেগুলোতে নাম লিখে রাখিনি কারণ সেগুলোতে নাম লিখে রাখার প্রয়োজন হয় না এছাড়াও আমার রান্নাঘরে আলাদাভাবে নিরামিষ রান্না করার জন্য আলাদা কর্নার করা আছে তাতে আমি আলাদা আলাদা ডিব্বায় নানা ধরনের মশলা রাখি সেখানেও আমি ডিব্বাগুলোতে নাম দিয়ে রেখেছি আমার আলাদা আলাদা ডিব্বা ছাড়াও একই সাথে রাখার জন্য মশলার আলাদা পাত্র আছে যেখান থেকে আমি রান্না করার সময় সহজেই মশলা নিয়ে রান্না করতে পারবো সেই ডিব্বাগুলো কোনওটা গোল কোনওটা লম্বা আবার কোনওটা একসাথে জয়েন্ট করা ছোট্টভাবে গোছানো আছে এই এই কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে এই ডিব্বার মধ্যে মশলাগুলো আমি রান্নাঘরে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি